আমাদের ঘরে যখন ছোটো ছোটো হাঁস মুরগিগুলি যখন জন্ম নেয় তখন তারা খুবই সুন্দর দেখতে হয় এবং তাদের আমাদের নিজেদেরকে অনেকটাই যত্ন নিতে হয় যাতে তারা সুস্থ থাকে এবং ভালো থাকে কারণ ছোটো জিনিস খুব শান্ত জিনিস ওদেরকে দেখার মতো আমাদেরকে দেখাশোনা করতে হয় তাই ওদেরকে যতটা পারা যায় ততটা সাবধানে রেখে দেওয়া হয় যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে এবং ছোটো ছোটো বাচ্চা ছোটো জিনিসটা আমাদের খুবই নিয়মিত জিনিস এবং সেটা দেখতে আমাদেরকে খুব ভালো লাগে